ওজন বাড়ানোর জন্য গ্রামে বেশ কিছুর জন্য ক্রিয়া পদ্ধতি রয়েছে সেগুলির ক্ষেত্রে যদি কিছু বলতে হয় সেটি বলা যায় যে গ্রামে মূলত গ্রামের মানুষ বেশি জিম টিম করে না তারা বেশি খাবারের ক্ষেত্রেই বিশ্বাসী গ্রামের সহজ টাটকা সবজি খেলে শরীরেরও স্বাস্ত্য ভালো থাকে এবং ওজন বাড়ে এছাড়াও রয়েছে দুধ ঘি মুরগির ডিম ইত্যাদি স্বাস্থ্যকর খাবার এই খাবারগুলি খেলে আমাদের শরীরের ওজন বাড়তে পারে এছাড়াও বেশ কিছু ছুটা দৌড়া সাঁতার কাটা এবং জিম এবং জিম এক্ষেত্রে আমাদের কিছু কার্যকারী থাকে যদিও গ্রামে বেশি জিম সেন্টার নেই তবুও কিছু কিছু রয়েছে এছাড়াও মূলত খাবারের মধ্যে আলু কিছুটা কিছুটা শর্করা বাদ দিলেও এবং অন্যান্য বেশ কিছু সবজি ও ফলমূল রয়েছে যেগুলি গ্রামে খুব ভালোভাবে পাওয়া যায় এবং এইভাবেই ওজন বাড়ান যায়